ব্যাঙ্কিং কোনো জটিল বিষয় নয় এতে ভালো করতে গেলে ইতিবাচক মানসিকতা আন্তরিকতা কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে যারা গণিত ও বিজ্ঞানে ভালো তারা সাধারণত ভালো করে থাকেন তাই বলে মানসিক বিভাগ থেকে পাশ করে ব্যাঙ্কে ভালো করছে না তা তো নয় ব্যাঙ্কের প্রধান সম্পদ হলো গ্রাহক কোনো গ্রাহক এলে তার সঙ্গে ইতিবাচক মনোভাব দেখাতে হবে কোনো সমস্যা নিয়ে এলে নেতিবাচক কথা বলা যাবে না গ্রাহকের সমস্যার সমাধান করতে না পারলেও যদি সমাধানের চেষ্টা করেন তাতেই তিনি সন্তুষ্ট হবেন সমস্যার কথা না শুনেই যদি বিদায় করে দেন সেই গ্রাহক আপনার কাছে আসবেন না গ্রাহকই হলো ব্যাঙ্কের দূত তিনি গিয়ে ব্যাঙ্ক সম্পর্কে ভালো কথা বললে তো অন্যরাও এই ব্যাঙ্কে আসবেন কাজ শেষ করে ছুটিতে যাচ্ছেন এমন সময় কোনো গ্রাহক এলে তাকেও সহজ সমাধান দিতে হবে এসব সেরা দিতে হলে ব্যাঙ্কের খুঁটিনাটি বিষয়ে দখল থাকতে হবে ব্যাঙ্কে কাজ করার সুবিধা ব্যাঙ্কে যারা কাজ করে থাকে তারা খুব কম সুদে ব্যাঙ্ক থেকে লোন পেয়ে থাকে এবং তাদের চাকরিরও স্থায়িত্ব অনেক বেশী থাকে